আমার জীবনের একটি খুব খারাপ সময় সম্পর্কে বললে বলা যায় আমি যখন প্রথম যে কাজে জয়েন করেছিলাম সেই কাজে অংশগ্রহণ করার পরে সেখানকার যে যাবতীয় আরও বিভিন্ন অফিসার সিনিয়ার এবং আমার সহকর্মী যারা ছিলেন তারা প্রত্যেকেই খুবই খারাপ ব্যবহার করতেন আমার সঙ্গে সহকর্মীরা যদিও বন্ধুত্ব খুব তাদের সঙ্গে ভালোভাবে হয়েছিলো কিন্তু তা সত্ত্বেও আমার সিনিয়ার বা আমার উপর মহলের যেসব ব্যক্তিরা ছিলেন তারা রীতিমতো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন কোনোসময় যদি একটু নিশ্চিন্তবোধ করাও যেত কিন্তু সে সময়ে তারা বিভিন্ন ফোন কল বা ম্যাসেজ করে গালাগাল করে আমাকে বিভিন্ন কাজে বিদ্রূপ করতো এবং সেটি আমি সামলে উঠতে পারতাম না খুবই খারাপ লাগতো এরপর ধীরে ধীরে কাজ ঠিকমতো না হলে মাসের শেষে যে বেতনটুকুও পেতাম সেই বেতনটুকুও কাটা যেত এবং মাসের শেষে বেতন না পেলে খুবই খারাপ লাগতো যেহেতু সারা মাস গাল খেয়ে কাজ করা সত্ত্বেও আমার পারিশ্রমিকের টাকা আমি পর্যাপ্ত পরিমাণে পেলাম না এজন্যে খুবই খারাপ লাগতো ধীরে ধীরে পরিস্থিতি সামলানোর জন্য কী করব কি না খুঁজে পাচ্ছিলাম না কারণ এই কাজ ছাড়া তখন আমি অন্য কোনো কাজও খুঁজে পাইনি এবং বিনা টাকায় কাজ করতেও ভালো লাগছিল না গাল খেয়ে এরপর ধীরে ধীরে আমি খোঁজ লাগাতে লাগাতে একটি অন্য কাজের সন্ধান পেয়েছিলাম এবং সেই কাজে অংশগ্রহণ করার পরে সেই কাজ আমার খুবই ভালো লাগল ধীরে ধীরে সেই কাজ ভালো লাগার সঙ্গে সঙ্গে আমি এই পুরোনো কাজটিকে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পরে সেখানকার সহকর্মী সিনিয়ার অফিসার সবাই খুব ভালো এবং খুব ভালো তাঁদের ব্যবহার ছিল এবং কাজ করতেও খুবই উপভোগ এবং মজা লাগছিল তাই ধীরে ধীরে আমি এই কাজে অংশগ্রহণ করার পরে আমার পুরোনো যে কাজে আমার অসুবিধা হচ্ছিল কষ্ট হচ্ছিলো সেইসব পরিস্থিতি আমি সামলে উঠে আমার নতুন এই কাজে আমি খুবই এখন আনন্দ উপভোগ এবং নিশ্চিন্তভাবে কাজ করতে পারছি